নমস্কার এটা কি আর্সেলান বিরিয়ানি আমি একটু আগে ফোন করেছিলাম আপনাদেরকেই কিছু অর্ডার করেছিলাম কিছু খাবার দাবারের অর্ডার করেছিলাম যার মধ্যে আছে দু প্লেট চিকেন বিরিয়ানি এক প্লেট মাটন বিরিয়ানি আর দু প্লেট চিলি চিকেন এক প্লেট চিকেন কষা ফ্রায়েড রাইস মানে মিক্সড ফ্রায়েড রাইস চার প্লেট এবং এক প্লেট সরি দু প্লেট সম্ভবত হ্যাঁ দু প্লেট ভেজ রাইস ছিলো তো আমি একটু আগে যখন ফোন করেছিলাম আপনাকে তখন আমি যে লোকেশানে রয়েছি সে যেই লোকেশানে খাবারটা ডেলিভারি হবে সেই লোকেশানে আমি আছি তো সেখানে খাওয়ার মতো কোনো বাসনপত্র নেই আমার কাছে এই মুহুর্তে তো যদি দয়া করে আপনি একটু খাবার মতো কিছু যদি জিনিসপত্র পাঠান মানে যে প্লেট হয় চামচ হয় ওইগুলো একটু আপনি দয়া করে দিয়ে দেবেন কারণ এই জিনিসগুলো এখানে নেই কারণ আপনি যে খাবারগুলো আপনার কাছ থেকে অর্ডার করা হয়েছে সেই খাবারগুলো আসলে সেই খাবারগুলো খেতে পারবো না সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তো একটু মনে করে বারবার বলছি একটু মনে করে আপনি এই প্লেট একটু পাঠিয়ে দেবেন ঠিক প্লেট আর চামচ যেগুলো হয় ওগুলো একটু মনে করে আমাকে পাঠিয়ে দেবেন